আমার সংগ্রহ করা কিছু স্ট্যাম্প এবং মুদ্রা আছে তা এই স্ট্যাম্পগুলি দীর্ঘ দিন ধরে আমি সযত্নে সংগ্রহ করে রেখেছি এবং নতুন কোনো স্ট্যাম্প বেরোলে সেই স্ট্যাম্পগুলো আমি এখনো সংগ্রহ করি এটা আমার নেশা বলতে পারেন এবং মুদ্রা বলতে আমার কাছে কিছু মুদ্রা সংরক্ষিত আছে আজও যেগুলো রাম সীতার মূর্তি এবং গান্ধিজির মূর্তি তো আছেই এছাড়াও বিভিন্ন হনুমানের ছবিওয়ালা মুদ্রা এই সব মুদ্রাগুলো আমার কাছে তামা বা রুপোর মুদ্রা সংরক্ষিত আছে এবং এটা আমার নেশা বলতে পারেন এই সংগ্রহ করে করে এগুলো আমি রেখেছি এব অনেকেই এটার জন্যে আমাকে পাগল ভাবে বা বলে যে এগুলো ফালতু কিন্তু আমার কাছে এটা মহামূল্যবান এখন এই মুদ্রাগুলোর জন্যে আমার কাছে অনেকেই এসেছেন বেশ কয়েকবার ধরে বেশ কয়েকজন যে এই মুদ্রোগুলো মুদ্রাগুলো আমি যাদি অর্থের বিনিময়ে তাদের কাছে বিক্রি করি কিন্তু এটা আমার একটা শখ এগুলো আমি কখনোই দেবো না আমার জীবদ্দশায় যতো দিন বাঁচবো এগুলো আমি সংগ্রহ করে রাখবো এই মানসিকতা নিয়েই আছি